যেহেতু আমি প্রফেশনাল আর্টিস্ট নই ছোটোবেলায় শেখা আমার তো কী আঁকতে হবে বলতে গেলে স্কুল দিয়ে যখন ড্রয়িং শিখতাম তখন আমাদের টিচার বা গাইড যে আঁকাটা দিত সেটাই আঁকতাম সেটারই হঁকে ভালোভাবে প্রেজেন্ট করার সিদ্ধান্ত নিতাম আর নির্দিষ্ট থিম বলতে আপাতত যখন নিজে আঁকতাম নিজের জন্য আঁকতাম তখন চারিপাশে যেটা দেখতাম সেটাই আঁকার চেষ্টা করতাম যেটা ভালো লাগতো মনে ধরতো সেটাই আঁকার চেষ্টা করতাম চাই একদম ভালোভাবে ফুটে ফুটিয়ে তুলতে পারি আমার সাধ্যমতো চেষ্টা করতাম থিম সেটাই থিম সেটাকেই থিম হিসেবে নিতাম এই যেমন প্রকৃতি আকাশ বাতাস নদী এইগুলোই আঁকার চেষ্টা করতাম এবং মাঝে মাঝে বইয়ে বা কোনো ড্রয়িং বুক যে কোনো কিছুতে যে আঁকাটা দেখতাম সেটা ভালোভাবে আঁকার চেষ্টা করতাম বা সেরকম অবিকল আঁকার চেষ্টা করতাম আমার আঁকার স্কিল যেহেতু নর্মাল মানে বেসিক শেখাতো বেসিক হিসাবে আমি খুব একটা বেশি দূর যেতে পারিনি কিন্তু যেগুলো শিখেছি তার মধ্যে থেকেই ভেবে চিনতে দেখে চারিপাশ দেখে আঁকার চেষ্টা করতাম আমার সাধ্য মতো চেষ্টা করতাম সেটা দিয়ে এই যেমন ধরুন আশেপাশের পরিবেশ কী হচ্ছে বা গাছপালা গাছের পাখি সমুদ্র নদী বা কোথাও বেড়াতে গেলাম সে যখন কোনো দৃশ্য ভালো লাগে সেটাকে আঁকার চেষ্টা করতাম আমার খাতায় তো এইগুলোই নিয়ে আমার শেখা যেহেতু আমার বেসিক শেখা তো খুব দূর পৌঁছাতে পারিনি আমি শেখাটায় যখন একা থাকতাম যেটা দেখতাম বা ভাবতাম সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করতাম আর মাঝে মধ্যে স্কুলে গিয়ে সব বন্ধুদের পড় বন্ধুদের বল বন্ধুদের পছন্দ মতো আঁকার চেষ্টা করতাম তাদের খুশি করার জন্য তো এটাই এর বেশি কিছু আমার এ নেই তো